আপনি যে বলছেন ভারতীয় পরিবহন ব্যবস্থা কেমন আমার মনে হয় ভারতীয় পরিবহন ব্যবস্থা খুবই ভালো কারণ আগেকার দিনে যে সকল রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতো সেই সকল রাস্তা ছিল মেঠো রাস্তা এবং তাতে করে কোনও যানবাহন যেত না যার ফলে মানুষের খুবই অসুবিধা হতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই মেঠো রাস্তাগুলি কোনও কোনও রাস্তা ইটের হয়ে গেছে এবং কোনও কোনও রাস্তা স্টোনচিপ বালি এবং পাথর এই সিমেন্ট দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়েছে যার ফলে রাস্তার উপর দিয়ে টোটো অটো যেতে পারছে আগেকার দিনে আমাদের যে পোজিশন ছিল বাস ধরার জন্যে আমাদের পঁয়তাল্লিশ মিনিট হেঁটে যেতে হতো কিন্তু বর্তমানে আমরা দেখছি পাঁচ মিনিটে আমরা বাস ধরতে পারছি কারণ কী আমাদের সেই রাস্তাগুলো বর্তমানে সব পাকা রাস্তা হয়ে গেছে পিচের রাস্তা হয়ে গেছে যার ফলে আমরা টোটো বা অটো করে আমরা খুব সংক্ষেপ সময়ে আমরা বাস ধরতে পারছি এইভাবে কিন্তু ভারতের সকল জায়গায় একই রকমভাবে রাস্তাঘাট হয়েছে যার ফলে আমার মনে হয় পরিবহন ব্যবস্থা খুবই ভালো আর একটা কথা আপনি বলেছেন চ্যালেঞ্জের কথা যেটা বলেছেন সেটা বলতে গেলে আমার তো মনে হয় কিছু কিছু শহরে আছে দেখা যাচ্ছে বস্তি এরিয়া সেখান দিয়ে রাস্তা থাকলেও রাস্তাগুলো খুবই সংকীর্ণ যার ফলে সেখান দিয়ে গাড়ি তেমনভাবে যাতায়াত করতে পারে না যদিও রাস্তা করতে গেলে দেখা যায় বস্তি উচ্ছেদ করতে হবে কিন্তু বস্তি উচ্ছেদ করে মানুষগুলো যাবে কোথায় তারা তো বাইরে বাড়ি হারা হয়ে যাবে সুতরাং কিছু কিছু এরিয়া আছে ওইভাবে রাস্তা তেমনভাবে ভালো করা যায়নি তো আমার মনে হয় চ্যালেঞ্জ তো সর্বত্রই থাকে সুতরাং ওটা নিয়ে খুব বেশি চিন্তা করার ব্যাপার নেই